এখনকার বাইক সম্প্রদায় বা গ্রুপের সঙ্গে জড়িত হওয়া কোনো কঠিন ব্যাপার নয় কারণ এখন ডিজিটাল যুগ তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ বা ইউটিউবে ভিডিওর মাধ্যমে তারা বলে দেয় যে কখন কোথায় কীভাবে দেখা করতে হবে বা কারা কারা দেখা কর তারা সব পেজের মধ্যে সব বলে দেওয়া হয় তাই তাদের সঙ্গে যোগাযোগ করা কোনো কঠিন ব্যাপার নয় সহজ ব্যাপারই এবং আপনারা সেখানে গেলে পাবেন যে অনেক ইউটিউবার বড় বড়ো রাইডাররা সেখানে উপস্থিত হয় এবং এই গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সেখানে কীভাবে তারা দেখা করে আর আমি বাইক চালাতে ভালোবাসি কারণ আমি বাইক চালিয়ে ভারতের বহু জায়গায় গিয়েছি যেমন দীঘা পুরি বকখালি আমার কেদারনাথ অমরনাথ যাওয়ারও ইচ্ছা আছে কারণ আমার আমরা ভগবানের কাছে যেতে ভালো লাগে আমি মহাদেবের বড়ো ভক্ত আর সবাইকে ওখানেই যেতে বলবো ওখানে অনেক বেড়ানোর জায়গা আছে আর বাইক চালাতে এমনিতেও পছন্দ করি কারণ আমাকে বাইক চালাতে অনুপ্রাণিত করেছে আমার দাদা আর আমি বাইক চালাতে শিখেছিও দাদার কাছে তাই ছোটোবেলা থেকে দাদাই আমার ধরে ধরে বাইক চালাতে শিখিয়েছে দাদাই বাইকের সম্পর্কে সব কিছু বুঝিয়েছে যে বাইকের কোনটা কী বা কোনটা কাকে কী বলে আর আমার ছোটোবেলা থেকেই ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে দেখেছি বাইক নিয়ে এবং সেই বাইকেরই স্বপ্ন দেখেছি এখান থেকেই বাইক চালানোর ভালোবাসা ও জমেছে কারণ বাইক চালাতে এমনিতেই পছন্দ করি প্লাস আরও বাইক চালাতে ভালোবাসি কারণ বাইক চালিয়ে আমি দেশের বহু জায়গায় গেছি যেমন দীঘা পুরি বকখালি এসব জায়গায় আর আমি গ্রুপেও চালাতে পছন্দ করি একাও চালাতে পছন্দ করি কারণ বাইকটা আসলে একটা আমাদের ইমোশানের সঙ্গে জড়িত হয়ে আছে তাই আমি একাও কোনো সময় রাইড করি যখন গ্রুপ থাকে গ্রুপেও রাইড করি তো এরমভাবেই বড়ো বড়ো রাইডারদের সঙ্গে এখন অনেক দূরে দূরে রাইডিংয়ে যাওয়া হয় তো তারা বলে দেয় যে কেমনভাবে কখন দেখা করতে হবে তাই আমি কেদারনাথ অমরনাথ এগুলি ওদের সঙ্গে যাওয়ারই ইচ্ছা আছে